হ্যাঁ আমার কাছে অনেক কিছু স্ট্যাম্প মুদ্রা বা শিলালিপি সঙ্গে রয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য স্ট্যাম্প হল যেমন গান্ধী মুদ্রা মহাত্মা গান্ধীকে সকলের কাছে পরিচিত করে তোলার জন্য ভারত সরকার গান্ধী মুদ্রার প্রচলন করেন এই স্ট্যাম্পটি ভারতীয় ভারতের মহানীয় মহামান্য রাষ্ট্রপতি মহাত্মা গান্ধীর স্মৃতির জন্য উদ্ভাবনও করা হয়েছিলো তারপর ভারতবর্ষের অন্যতম একটি সৌন্দর্য মুদ্রাও রয়েছে ভারতের প্রাকৃতিক ও সৌন্দর্য বন্য প্রাণীদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিলো এই মুদ্রাটি এই মুদ্রাটিও বর্তমানে আমি সংগ্রহ করে রেখেছি তাছাড়াও রাজঘাট মুদ্রাটিও আমার কাছে রয়েছে ভারতে এটি প্রমুখ স্থান রাজঘাট যা ভারতের নেতাদের স্বীকৃতির জন্য বিশেষ মর্যাদা রাখে রাজাঘাটের মুদ্রা বা আমাদের তাদের স্মৃতিকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করা হয়েছিলো সেই মুদ্রাটিও আমি সংগ্রহ করে রেখেছিলাম তা তাছাড়া রয়েছে তা তাজ তাজমহল মুদ্রা এবং অন্যান্য মুদ্রা তাছাড়াও কিছু শিলালিপি প্রাচীন প্রাচীন আমার কাছে যেগুলো রয়েছে এছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা আমার কাছে রয়েছে যেমন নেপালের একটি পাঁচ টাকার মুদ্রা আমার কাছে রয়েছে যেটা আমি খুবই যত্নের সাথে আমার বাড়িতে রেখেছি এছাড়াও অনেক শিলালিপি প্রাচীন প্রাচীন শিলালিপি আমার সংগ্রহশালায় রয়েছে আমি বাড়িতে একটি ঘরের মধ্যে সেই সংগ্রহশালাটি তৈরি করেছি এইগুলির কাছে আমার কাছে অমূল্য তাই আমি আমার রুমের ভিতরে এই সংগ্রহশালাটি গড়ে তুলেছিলাম এবং আমার পাড়া প্রতিবেশীকে সকলকেই দেখা দেখাতাম এবং আমার বন্ধু পাড়া প্রতিবেশী যখনই এই মুদ্রাগুলি দেখত তখনই আমাকে বিভিন্ন রকমের বাহবা দিত